আমি একটি চেয়ার কিনেছিলাম আমার এলাকায় কালু ফার্ণিচার দোকান থেকে সেই চেয়ারটা খুবই ভালো উন্নতর মানের আশেপাশে যে সমস্ত দোকান থেকে আমার পরিবারেরা আরো চেয়ার কিনেছে সেই চেয়ারগুলো বেশি দিন যায় নি কিন্তু আমি কালু ফার্ণিচার থেকে যে চেয়ারটা কিনেছিলাম সেই চেয়ারটা অনেক দিন টেকসই করেছে এবং বর্তমানে এখনও আছে কারণ কাঠগুলি খুবই উন্নত মানের শাল এবং সেগুন কাঠ দিয়ে এই চেয়ারগুলো বানানো এবং অন্যান্য দোকানে যে সমস্ত চেয়ারগুলো সেগুলো কিন্তু অরিজিনাল শাল সেগুন চেয়ার দিয়ে কাঠ দিয়ে তৈরি নয় আমি চাইছি যেন ওই সমস্ত ভালো উন্নত মানের দোকানে চেয়ারগুলো বিক্রি হয় এবং অন্যান্য জনগণও যেন সেই চেয়ার কেনে কারণ আমার অভিজ্ঞতা যে ওই দোকানের চেয়ার খুবই ভালো এবং অনেক দিনই ব্যবহার করছি